আমাদের এখানে সর্বোত্তম ফলনশীল ফসল হলো ধান বছরে দুবার ধান চাষ করা হয় ধান চাষ করার ফলে মানুষের জীবনটা অনেকটা ভালোভাবে চলে কারণ ধান চাষ করার পরে মানুষ সেই ধান ফলার পরে ধান হচ্ছে সোনার ফসল ধান যখন ভালোভাবে ফলে যায় সেই ধান কেটে ঝাড়াই করে ধানগুলো ভালো দামে বিক্রি করে সেই ধান বিক্রি করার ফলে মানুষের কিছুটা অর্থ উপার্জন হয় এবং মানুষের জীবন যাপন ভালোভাবে করে মানুষ সেই ধান বিক্রি করে সেই অর্থ উপার্জন করে সংসার চালায় তাদের নিজেদের সুখ শান্তিটা কিছুটা মেটায় সবটা মেটায় বলবো না কিছুটা সুখ শান্তি মেটায় সেই কারণে ধান চাষ করা হয় এবং ধান চাষ করে নিজেদের খাওয়ার জন্যে কিছুটা রেখে দেওয়া হয় এবং যেটুকু বাড়তি অংশ থাকে সেটা বিক্রি করে দেওয়া হয় বিক্রি করার ফলে তার থেকে তারা একটা ভালো অর্থ উপার্জন করতে পারে এবং সেই অর্থ উপার্জন করার ফলে তারা কিছুটা লাভবানও হয়